আমাকে হাসতে বাধ্য করেছে এমন বই অনেকগুলো পড়েছিলাম তারমধ্যে গোপাল ভাঁড়ের বইটির গল্প পড়ে আমি খুব হেসেছি গোপাল ভাঁড় ছিলেন রাজা কিষ্ণচন্দ্রের সভাকর্মী তিনি সভায় থাকতেন এবং তার অনেক কান্ডকারখানা আছে যা আমাদের হাসতে বাধ্য করে গোপাল ভাঁড়ের বই ছোটরা পড়তে যেমন ভালোবাসে তেমনি আমরাও খুবই ভালোবাসি তিনি বুদ্ধির জোরে যেসব সমস্যা সমাধান করতেন সেগুলো হল অতুলনীয় এই বইগুলিতে যেমন বুদ্ধিমত্তার পরিচয় দেয় অনেক জ্ঞানেরও অর্জন হয় তেমনি হাসির ভাবটাও খুব বেশি থাকে তারপরে আমরা আনন্দ পেয়ে থাকি